আমার পরিচিত এক ব্যক্তি তার নিজস্ব হাতে তৈরি বিভিন্ন ড্রয়িং স্কেচ অন্য অন্য বিভিন্ন ইয়ে ডেকোরেটরকে সাপ্লাই করি আজকের দিনে সে বাড়িতে বসে প্রযুক্তির সাহায্য নিয়ে বড় বড় ড্রয়িং স্কেচ প্যান্ডেল তৈরি করে এবং ডেকরেটরদের সাপ্লাই করে এবং বর্তমানে তারই রূপ পায় বিভিন্ন বড় বড় দুর্গা পুজো মণ্ডপে